হ্যাঁ আমাদের গ্রামের লোকেদের ঋণ নেওয়া এখন সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে দুহাজার কুড়ি একুশ সালে করোনা আবহাওয়ার পরবর্তীকালে মানুষের রোজগার কমে যাওয়ার ফলে গ্রামাঞ্চলের বেশিরভাগ দরিদ্র মানুষরা গ্রামের ধনী ব্যাক্তিদের কাছে যাচ্ছেন ঋণ নেওয়ার জন্য আপাতদৃষ্টিতে এটি খুব সাধারণ ঘটনা হলেও ভবিষ্যতে এরা নিজেদের ক্ষতি করছে বেশিরভাগ মানুষের ঋণ নেওয়ার প্রধান কারণ সংসার চালানো ও চাষবাসের উপকরণ কেনা অনেক সময় দেখা যাচ্ছে বছরের শেষে ঋণ শোধ না করতে পারলে কৃষি জমি বন্ধক রাখতে হচ্ছে অর্থাৎ একটি ঋণ শোধ করতে গিয়ে অন্য একটি ঋণে জড়িয়ে পড়ছে গ্রামের গরিব চাষীরা যেহেতু পড়াশুনা কম জানে সুদের হিসাব ঠিকমতো রাখতে পারে না প্রায় ক্ষেত্রেই দেখা যায় নির্দিষ্ট পরিমাণ সুদের থেকে বেশি পরিমাণ সুদ দিতে হচ্ছে এই ঋণের প্রভাব এদের সাংসারিক জীবনেও অনেক সমস্যার সৃষ্টি করছে ঋণ পরিশোধ করতে গিয়ে রাতদিন এদেরকে কাজ করে যেতে হচ্ছে অনেকসময় দেখা যাচ্ছে গ্রামের মহিলারা পর্যন্ত ইট ভাঁটাতে বা রাস্তা তৈরির কাজে গিয়ে হাত লাগাচ্ছে যাতে সংসারের ঋণটাকে শোধ করা যায় আবার শিশুরা স্কুলে না গিয়ে বাড়ির লোকের কথা মতো কাজ করতে শুরু করছে যাতে ঋণটাকে পরিশোধ করা যায় জলদি ওকে অন্যদিকে দেখা যাচ্ছে যে এইসব গ্রামের যে সুদখোর মানুষরা তারা দিনের পর দিন বড়লোক হয়েই উঠছে আবার যারা ঋণগ্রস্ত লোকরা তারা দিনের পর দিন গরিবই থেকে যাচ্ছে এই উপায় থেকে সচেতন হতে হবে মানুষকে যাতে পরবর্তীকালে সুদের প্রকোপ থেকে মানুষ কমে আসে